ট্রেন ট্রেন একটা খুব মানে গুরুত্বপূর্ণ যান যান আর কী খুব বড় অনেক অনেক হাজার হাজার মানুষ সেখানে ভ্রমণ করতে পারেন আর ট্রেনে বসে ভ্রমণ করার একটা আলাদা আনন্দ আছে ট্রেনের সিট একটা বেশ ছড়িয়ে বসা যায় ভালো করে বসা যায় আর যেটা নর্মাল ট্রেন হয় লোকাল ট্রেন সেটার সিটটা একটু কাঠের হয় কিন্তু দূরপাল্লার ট্রেনগুলো বা ফার্স্ট ক্লাস কামরার ট্রেনগুলো কিন্তু সিটগুলো বেশ গদিওয়ালা হয় খুব সেখানে বসে বেশ কমফোর্টেবলি যাওয়া যায় ট্রেনে জানলার ধারে বসতে পারলে তো তোফা এর থেকে মজার এবং আনন্দের এবং সুন্দর আর কিছু হয় না ট্রেনের বার্থগুলো বেশ চওড়া হয় বসার সিটটা তো চওড়া হয় বার্থগুলো থাকে তিনটে তিনটে করে ছটা আর ওদিকে আপনার আরএসির জন্য দুটো এ রকম তো আমি সব থেকে বেশি পছন্দ করি উপরের একদম টপ বার্থে যেতে ওটা আমার বেশি ভালো লাগে বেশ মজার লাগে উপর থেকে একদম নীচে একদম খুব ভালো করে দেখতে পাওয়া যায় এই জিনিসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে আর কি আর বলব ট্রেনের ইঞ্জিন সেটাও অনেকটাই মডিফাই হয়েছে আগে যেমন ইঞ্জিন ছিল কয়লায় চলত এখন তো ইঞ্জিন কয়লায় চলে না এখন সেটা বদলে গিয়েছে আগের সিনারিও ছিল আগে ট্রেন মানেই হচ্ছে গিয়ে কু ঝিকঝিক আওয়াজ ট্রেনটা চলছে আর উপর দিয়ে কালো একটা ধোঁয়া বেরোচ্ছে এটাই ছিল ট্রেন বলতে একটা দৃশ্য কিন্তু এখন সেই দৃশ্যটা বদলে গিয়েছে এখন ট্রেনের ইঞ্জিনও বদলে গিয়েছে ট্রেনের ইঞ্জিন দেখতেও অন্য রকমই হয়ে গিয়েছে ট্রেনের ইঞ্জিন আর আগের ইঞ্জিন তো তফাৎ হয়ে গিয়েছে এখন বিদ্যুতে চলে আগে কয়লায় চলত কাঠে চলত ট্রেনটাও ছিল কাঠের এখন ট্রেনটা আর কাঠের নেই অন্যভাবে হয়ে গিয়েছে একদম অতীতে অবশ্য ট্রেন ঘোড়ায় চলত যাই হোক ট্রেনের পরিবর্তন হচ্ছে বিবর্তন হচ্ছে সবই হচ্ছে ট্রেনেরও হচ্ছে ইঞ্জিনের সব কিছুর পরিবর্তন হয়েছে শব্দ ট্রেনের শব্দও খুবই মানে সুন্দর একটা সঙ্গীতের মতন ঝিক ঝিক কু ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক রিদমে চলতেই থাকে এটা বেশ ভালো লাগে একটা আমেজ থাকে সব থেকে ভালো লাগে হচ্ছে যে ট্রেনে বসলে যে একটা দুলুনি আছে ওই দুলুনিটা কিন্তু খুব মজার খুব একদম প্রথম যখন ট্রেনে ওঠা যায় ওই দুলুনিটা কিন্তু সব সময় থেকে যায় মানে আপনি ট্রেন থেকে নেমে গেলেও সেই দুলুনিটা আপনার বেশ সারাদিন ধরে থেকে যাবে মনে হবে আপনি তখনও দুলছেন অভ্যাস হয়ে গেলে আর সেটার ফিলিংস থাকে না কিন্তু ট্রেনে বসলে পরে কিন্তু দুলুনিটা পাওয়া যায় সেটা বেশ একটা ভালো লাগে একটা দুলতে দুলতে দুলতে দুলতে যাচ্ছি এটা বেশ মজাও লাগে আর ট্রেন তো অনেকগুলো কামরা থাকে অনেকগুলো কামরা নিয়ে একটা ট্রেন তৈরি হয় সে এক একটা কামরায় অনেক লোক ধরে তো ট্রেন অনেক লম্বা হয় ট্রেনের প্ল্যাটফর্মও অনেক লম্বা হয় ট্রেন অনেকগুলো যেহেতু ট্রেন অনেক বড় তাই ট্রেন অনেকগুলো চাকার উপর দাঁড়িয়ে থাকে চাকাগুলো খুব বড় বড় গোল গোল হয় চাকাগুলো একটা চাকার সঙ্গে একটা চাকা একটা ইয়ে দিয়ে যুক্ত থাকে চাকাগুলো যখন চলে না তখন ওটা কী রকম বেশ ওটাও নড়তে থাকে একটা অদ্ভূত লাগে দেখতে বেশ মজার লাগে বেশ ছান্দিক বেশ একটা রিদমে একটা ছন্দে চলে মানে কু ঝিকঝিক আওয়াজের সাথে সাথে চাকাগুলোও চলে একটা বেশ একটা ছন্দের সৃষ্টি করে সেটা বেশ একটা তালের একটা একটা মানে একটা ছন্দের মধ্যে চলে খুব ভালো লাগে আর মজার যেটা আমার কাছে ছোট থেকে খুব লাগত সেটা হচ্ছে গিয়ে ট্রেনের চাকাটা তো খুব বড় আর সরুও হয় আর যে ট্রেন যে লাইনটার উপর দিয়ে চলে না সেগুলো একটা মানে সেটাও খুব সরু হয় তো ওই সরু এবং খুব মানে মসৃণ চাকাও মসৃণ ওটাও মসৃণ তো ওই মসৃণ জায়গার উপর দিয়ে চাকাটা ঘর্ষণ মানে দ্রুতগতিতে চলে যায় পিছলে যায় না এটা একটা বেশ মানে আমার কাছে ছোট থেকে আর কী একটা লাগত যে কী অবাক ব্যাপার এখন তো বড় হয়েছি বুঝতে পারি এটা একটা সায়েন্স তাই এটা একটা বিজ্ঞান তাই জন্য আর ইয়ে লাগে না কিন্তু বেশ মানে অবাক করাই বিজ্ঞান এটা তো আর লাইন বলতে দুটো লাইন থাকে একটা মানে মাপ বুঝে দুটো মানে দুটো লাইনের মাঝে একটা ফাঁক থাকে পুরো লাইন চলতেই থাকে চলতেই থাকে সেই ফাঁকও নেই কোথাও ফাঁকটা ছোট বড় হয় না একই মানে একই রকমভাবেই ফাঁকটা থাকে আর সেই দুটো লাইনকে জোরে একটা কাঠের পাটাতন আগে ছিল এখনও অবশ্য কাঠের পাটাতন হয় না এখন লোহা দিয়েই জোড়া থাকে তো একটা নির্দিষ্ট মাপের পুরো লাইনটা যায় গ্যাপটা এক মানে ফাঁকটা একটা নির্দিষ্ট মাপে চলে দূর দূর পর্যন্ত ওই লাইন পাতা হয় চলে ওই ফাঁকটা বেশ ভালোখানে ফাঁকের মধ্যে খোয়া ঠোয়া দেওয়া থাকে আর ওই ফাঁকটা যদি কখনো পেরোতে হয় তো তখন একটু সাবধানে পেরোতে হয় এক তো টেনশন থাকে ট্রেন চলে আসছে কি না আর দ্বিতীয় ভাবে খেয়াল করে লক মানে সাবধানে চলতে হয় কারণ পা যদি একবার মচকে যায় পা কিন্তু একদম লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে পায়ে খুব ব্যথা হবে তাই খুব সাবধানে পা ফেলে ফেলে ট্রেনের ট্র্যাকটাকে পেরোতে হয় এক লাইন থেকে এক লাইনে যাওয়া যায় আর আর ট্রেন বলতে আরে একটা জিনিস হয় যে দূরপল্লার ট্রেন দূরপাল্লার ট্রেনে চড়তে বেশি মজা লাগে খুব ভালো লাগে ছোট থেকেই একটা ট্রেনে ওঠার একটা আকাঙ্ক্ষা ছিল তখন ট্রেনে ওঠা মানিয়েই হচ্ছে কোথাও বেড়াতে যাচ্ছে আর সেটা বছরে হয়তো একবারই হতো তাই ট্রেনের প্রতি আকর্ষণটা সারা খুব মানে খুবই ছিল একটা আকর্ষণ ছিল এখন মাঝে মধ্যেই ট্রেনে উঠতে হয় প্রায় রেগুলারই ট্রেনে উঠতে হয় আর কি তাই অতটা আকর্ষণ না থাকলেও তবুও আমার কাছে যত যানবাহন আছে তা সবথেকে বেশি আমার ট্রেনে যাত্রা করাটা বেশি ভালো লাগে ভ্রমণ করা ট্রেনে বসে ভ্রমণ এটা অনেক বেশি আনন্দদায়ক লাগে আমার অন্য কোনো জায়গার থেকে কারণ ট্রেনে কষ্ট কম হয় আর ট্রেন অনেক বেশি সুবিধাজনক আরামদায়ক আর ট্রেনে শুয়ে বসে যাওয়া যায় রাত্রিকালীন ট্রেনে বেশ শোওয়া যায় খুব ভালো লাগে বেশ দুলতে দুলতে দুলতে দুলতে যাওয়া যায় আর সকাল বেলাটাও বেশ জানলার ধারে বসতে পারালে তো খুবই ভালো লাগে আশেপাশে যারা মানুষজন থাকে তাদের সঙ্গে আলাপ পরিচয় হয় একসঙ্গে খাওয়া দাওয়া হয় শেয়ার করেও খাওয়া ভাগ করে খাওয়া দাওয়া হয় তো একটা আত্মীরতা গড়ে ওঠে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এটা একটা উপরি পাওনা একটা বন্ধুত্ব ট্রেনে জার্নি করতে গেলে একটা নতুন করে বন্ধুত্ব তৈরি হয় এটা একটা উপরি পাওনা হয়ে দাঁড়ায় ট্রেনে ভ্রমণকালে ট্রেনে করে আমরা দূর দূরান্ত ভ্রমণ করতে চলে যেতে পারি অত্যন্ত কম সময়ের মধ্যে আগে যেটা এই মানে আগে এই সুবিধাগুলো ছিল না এখন হয়েছে এখন তারও নতুন নতুন নতুন নতুন ট্রেন তৈরি হয়েছে বন্দে ভারত খুবই ভালো খুব তাড়াতাড়ি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি এটা একটা ট্রেনে করে ট্রেন আমার কাছে খুবই খুবই ভালো লাগার একটা যান যেটাতে করে অনেক ভ্রমণ করতে পারি ভ্রমণ করা আমার কাছে খুবই আনন্দের খুবই ভালো লাগে ভ্রমণ তো খুবই খুবই ভালো আর কি এটাই আমার মানে ট্রেন আমার খুব ভালো লাগে